দাদা একটা চা দিন তো হ্যাঁ বলছি একটু চা দিন কালকে দোকান খোলেননি কেন ও খুলেছিলেন তাহলে হয়তো আমি আপনার দোকান খোলার আগে এসে ঘুরে গেছি আপনার হ্যাঁ একটা চা দিন আপনার দোকানের চা না খেলে আমার দিনটাই ভালো যায় না আচ্ছা বলছি শুধু চা কেন আপনি শুধু চা কফি রাখেন আপনি তো অন্য কিছুও একটু রাখতে পারেন এখন এখন তো বুঝতেই পারছেন অনেক কম্পিটিশান চারদিকে সব দোকানে এখন তো একটু চার সঙ্গে একটু কফি নয় পকোড়া হ্যাঁ একটু স্ন্যাক্স কিছু তো রাখতে পারেন তাহলে দেখবেন আপনার লাভও হবে হ্যাঁ একটা লোক নিয়ে নিন একটা লোক নিলে বেশ ভালো একটা লোক পেয়ে গেলেন খাবার টাবার বানাতে পারে পকোড়া টকোড়াগুলো যারা একটু ভালো ভাজতে পারে তাদের নিয়ে নিন আপনারা দুজনে মিলে করবেন হ্যাঁ আমার বাড়ি আপনার চায়ের দোকানে তো খুব নাম আমার বাড়িতে লোকজন আসলো আমি এখান থেকে আপনার এখান থেকে চা নিয়ে যাই তারাও খুব ভালোবাসে আপনার দোকানের চা খেতে হুম হ্যাঁ তার সঙ্গে আপনি একটু মুড়ি রাখলেন তাহলে দেখবেন ভালোই চলবে আপনার একটু লাভও হবে কালকে দোকান খুলবেন তো কবে থেকে আপনি স্ন্যাক্স তুলবেন আসলে আমার রিলেটিভ অনেকে জানতে চাইছে তোর বাড়ির কাছাকাছি যদি এরকম একটা দোকান থাকতো তাহলে ভালোই হতো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কালকে দেখা হচ্ছে দোকানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে